পশ্চিম মেদিনীপুর জেলায় এখানে বেশিরভাগ মানুষই চাষের পক্ষে উপর নির্ভরশীল এরা খুব চাষবাস করতেই ভালোবাসে বেশিরভাগ মানুষই তাই এখানে ধান গম যব এগুলো বেশি চাষ হয় এবং আলু আলু চাষ হয় শাক সবজিও চাষ হয় মানুষ ইচ্ছা মতন চাষ চাষ করে এবং জলসেচের ব্যবস্থাও খুব ভালো এখানে নদী নালা খাল বিল প্রচুর আছে আর এখানে জলের ব্যবস্থাও খুব ভালো ওইজন্য মানুষ চাষ করতে খুব সুবিধা পায় আর হল এখানে পশুপালন পশুপালনটাও ভালো এখানে হাঁস মুরগি হাঁস মুরগি ছাগল এইসব চাষ মানুষ পোষে এতে মানুষের কিছু রোজগার হয় এবং ডাল পাট এইসবগুলো মানুষ এখানে অল্প হলেও চাষ করে চাষের জিনিসটা এইখানে উৎপন্নটা বেশি তাই মানুষ এর থেকে কিছু রোজগার করে তাতে কোনো উৎপন্ন হওয়া ফসল সেখানে বিক্রি করে কিছু উপার্জন করে গরিব মানুষ তো চাষবাসের পক্ষে এগুলো খুব ভালো মানে ওদের আয় দেয় আর শস্য ক্ষেত্রে শস্যও এখানে প্রচুর ভালো হয় মাটিটাও ভালো আর সেচে সেচের সুবিধাটাও ভালো আছে আর এখানে মানে সে চাষবাস করার জন্য ধান গম কাটার জন্য আগে মানুষ হাতে করে কাটতো হাতে করে কাস্তে দিয়ে কাটতো এখন অনেক উন্নত মানের মেশিন বেরিয়ে মানুষের অনেক সুযোগ সুবিধা হয়েছে এবং তার দ্বারাই মানুষ তাড়াতাড়ি তাড়াতাড়ি জিনিস ফসল উৎপন্ন করতেও পারে